সার্ফিং আপনার জীবনে বা মানসিক বা শারীরিক স্বাস্থ্যকে কীভাবে প্রভাবিত করেছে তার আসল কারণ হল আমি যখন পুরী গেছিলাম ঘুরতে সেই সময় আমি যেখানে দেখেছি মানুষ সেই সার্ফিং করছে আমি কিন্তু সেই সময় বুঝতে পারিনি যে এটা করে কতটা মানসিক বা কতটা শারীরিক মনকে প্রভাবিত করে বা স্বাস্থ্যকে প্রভাবিত করে নিয়ে আমি যখন কিছু ওখানকার লোকাল মানুষের কথায় শুনলাম তাদের পরামর্শ নিলাম যে এটা কততে গেলে কী হবে বা এটা করা কি উচিত আদৌ ওনারা বললেন আপনি কততে পারেন সবারই কাছেই সবাই যারা আসে ম্যাক্সিমাম মানুষই করে থাকে কারণ এটা করার ফলে অনেকটাই আপনি শারীরিক দিক দিক থেকে বা মানসিক দিক থেকে প্রভাবি প্রভাবিত হবেন তখন আমি সেই জিনিসটাকে নিজেও ব্যবহার করি ব্যবহার করার পর সত্যিই আমার মনের মধ্যে মানসিক দিকে এমন একটা চেঞ্জ এসেছে বা শারীরিক স্বাস্থ্যকে এতটাই আমার চাঙ্গা করেছে নিজের জীবনে যে আমি হয়তো বলে বোঝাতে পাচ্ছি না কিন্তু যদি কখনও কোনও মানুষ করে দেখেন তাহলে হয়তো সে নিজেও এই জিনিসটা বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন